আমি আপনাদের সংস্থা থেকে একটা ব্লেজার অর্ডার করেছিলাম তো সে ব্লেজারটি কোনো কারণে আমার ক্যানসেল হয়ে গিয়েছে যেটা আমি নিতে পারব না বিভিন্ন কারণে আমি এখানে হয়তো থাকতে পারব না বা বিভিন্ন কারণে এটা আমার এটা আমার দরকার নেই তো আমার সেই অর্ডারটি ক্যানসেল হয়ে গিয়েছে কিন্তু আমি আমার অনলাইনে আপনাদের সংস্থাতে সেই ওটা ব্লেজারের টাকাটা পেমেন্ট করে দিয়েছিলাম তো আমার তো অর্ডারটা ক্যানসেল হয়ে গিয়েছে সে কারণে আমি চাই আমার টাকাটা যেন রিফান্ড হয় বা ব্যাক হয় তাহলে আমি খুবই উপকৃত হতাম